আমার কাছে যে জিনিসটা রয়েছে সেটা হল মোবাইল ফোন সেটা একদিকে খুবই ভালো আর একদিকে খুবই খারাপ তার কারণ বর্তমান ছেলেমেয়েরা সবসময় হাতে মোবাইল নিয়ে গেম খেলছে ভিডিও দেখছে এবং বাচ্চা ছেলেরা কার্টুন দেখছে কার্টুন দেখে দেখে তারা খাওয়াদাওয়া করছে তারা ফোন নিয়েই ব্যস্ত থাকে যে সামাজিক খেলাধুলা তা ভুলে যাচ্ছে এই কারণে পড়াশুনায় প্রচুর ঘাটতি হচ্ছে লেখাপড়ায় মন বসছে না অতিরিক্ত ফোন ব্যবহারের ফলে ছেলেমেয়েদের চোখেরও ক্ষতি হচ্ছে এর কারণে আমার মনে হয় মোবাইল ফোন খুবই ক্ষতিকারক